আমি চন্দ্রকোণা টাউনে এবেলা সেবেলা রেস্তোরাঁতে থেকে খাবার খাই আর সেখানে খাবারটা আমি একটু আলাদাভাবেই খেতে চাই তার কারণ আমার সব ধরনের সব টেস্ট পছন্দ নয় যেমন আমি খাবারে একটু চিনি কম খাই খেতে পছন্দ করি আর নুনটাও যেন বেশি না হয় অথচ মিডিয়াম থাকলেই আমার ভালো লাগে আর মশলাপাতির দিক থেকে আমি বেশি রিচ খাবার পছন্দ করি না এই জন্য আমি রেস্তোরাঁতে যখনই খাবার অর্ডার করি তখনই ওখানকার যাকে অর্ডার দিই সেখানকে বলে দিই যে আমাকে যেন আমার ঠিক এই পরিমাণ মতো মশলাতে খাবার তৈরি করে দেয় আর খাবারের মধ্যে আমি চাউমিন খেতে ভালোবাসি ম চাউমিন অর্ডার দিই কি মাঝে মধ্যে সন্ধ্যেবেলায় গেলে তখন তো আমি এগ রোল বা আরও বিভিন্ন ধরনের খাবার খাই যেমন ধোসা